হ্যালো হ্যাঁ আপনি যদি যাবেন বলছিলাম যে সন্দেশ্বর মন্দিরে কি আপনি যাবেন কালকে হ্যাঁ হ্যাঁ দাদা আমি বলছিলাম ও আচ্ছা আছে ঠিক হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওইখানে কালকে তো খুব উৎসব আছে হ্যাঁ ওই জন্য আপনাম যে আচ্ছা হ্যাঁ

ও আচ্ছা হ্যাঁ দাদা আমার তো যাওয়ার ইচ্ছা ছিল কেন আমাদের বাড়ি থেকে কেউ যাবে না বলছি এগুলোকে বললাম যে চো বলতে কেউ বলতে যাবো না হ্যাঁ আমার তো খুব যাওয়ার ইচ্ছা হ্যাঁ আমি শুনেছি আমি সবই জানি আমার খুব যাওয়ার ইচ্ছে আমি ওই জন্যই তোমাকে ফোন করলাম দাদা যে আপনি কি যদি যান তাাললে খুব ভালো হতো আপনার সাথে দেখা হতো তো ঠিক আছে তাহলে কটার সময় গেলে ভালো হয় ওখানে সকালেই চলে যাবো নাকি আমি আর ব বৌদি কি ওখানোইই থাকছে নাকি না বৌদি যাবে না নাকি আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শুনেছি শুনেছি খুব নাম শুনেছি আমার তো ওই জন্যই যাওয়ার আরো ইচ্ছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি ইয়ে ঠিক ঠিক আছে হ্যাঁ সে তো আমি যাবোই ঠিক আছে তাহলে আমি চলে যাবো কালকে সকাল তখন রাখছি তাহলে